হ্যাঁ আমি আমার বন্ধুদের সাথে একবার কলকাতায় গিয়েছিলাম উত্তর দিনাজপুর ওখান থেকে মায়াপুরে ওখানে ট্রিপে গিয়েছিলাম ওখানে যাওয়ার আগে ট্রিপের জন্য আমি হেলমেট গাড়ির কাগজ হাত গ্লাভস হাত গ্লাভস মোজা এইগুলো নিয়ে সঙ্গে করেই বাইকের ট্রিপে গিয়েছিলাম ট্র ট্রিপে যেতে গিয়ে মজা হয়েছিলো প্রচুর মজা হয়েছিলো সামনে যাওয়ার সময় বহু প্রচুর রাস্তা সামনে গিয়ে কিছু দূর গিয়ে এক ঘণ্টা আধা ঘণ্টা দেড় ঘণ্টা বাদে গিয়ে পড়েছিলো একটা নদীর নদীর হচ্ছে মাঝখানে পড়েছিল খেয়াঘাট সেই খেয়াঘাট দিয়ে খুব সাবধানে গাড়িটাকে নামিয়ে ওই পারে গিয়ে আবার সেখান থেকে গাড়ি চড়ে প্রায় চার ঘণ্টা লং ড্রাইভে গিয়েছিলাম খুব মস্তি তো হয়েছিলো বন্ধুদের সাথে পাশ থেকে একটা বন্ধুকেও ডেকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য প্রায়ই আমরা যেতাম ওই স লং ট্রিপে দু ঘণ্টা তিন ঘণ্টা রাস্তা প্রায়ই চালাতাম তবে একবার মজা হয়েছিল পাশে যেতে যেতে সেখানে পাশে পড়ে গিয়েছিলো একটা ধাবা সেখান থেকে পর আমরা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম খাবার খেয়েছিলাম সেখান থেকে ঘরের জন্য খাবার খেযয়ে সেখান থেকে আবার ইঞ্জিনটাকে একটু ঠান্ডা করে অনেক গরম তো হয়েছিলো আর আমাদের তো এক আমার তো একশো সিসির গাড়ি প্রচুর গরম হয়ে গিয়েছিলো সে গাড়িটাকে খুব সাবধানে নিয়ে গিয়ে বন্ধুদের সাথে দুজন মাত্র গিয়েছিলাম ঠান্ডার সময়ে গিয়েছিলাম সেখানে প্রচুর ঠান্ডা লেগে লেগেছিলো স যেতে যেতে প্রায় সেই সকাল পাঁচটার থেকে বের হয়েছিলাম আর ওখানে যেতে

সেখান থেকে প্রায় ঘণ্টা খানি ঘণ্টা দুই থেকে সেখানে ঘুরে সোজা সামনে চলে গিয়েছিলাম বড়ো বাজারের দিকটাকে ওখানে গিয়ে প্রচুর জ্যাম ছিল তার ভিতর দিয়ে খুব সাবধানে দুজন গাড়ি চালিয়ে গিয়ে গিয়েছিলাম একবার তো প্রায় ধাক্কা পাশে তো এতোই ভিড় ছিল যে পাশে একজনের গায়ে প্রায় ধাক্কা ওই মেয়ে মা মেয়েদের দেয়ার মতো পরিয়ে চলে এসেছিলো সেখানে আবার কড়া ব্রেক ব্রেক খুব সাবধানে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম পিছনে তো আরও লোকজন বহুত ছিলো তারা আমাদেরকে এই এই বলে তালা দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছিল সেখান থেকে খুব সাবধানে আবার সন্ধ্যের কাছাকাছি বাড়ির দিকে চলে এসছিলাম সন্ধে হয়ে গিয়েছিলো আস্তে আস্তে দুই বন্ধু সাবধানে রাতেরে আবার আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে ছিলাম তো ব্যস্ততা আজকাল মানুষ জীবনে তো ব্যস্ততা সবারই থাকে কম বেশি করে তার ভিতর দিয়ে একটু মনকে শান্ত শান্তি দেওয়ার জন্য ঘুরতে যাওয়াটা প্রত্যেকেরই কর্তব্য আর আমরাও তো প্রায় তখন বিয়ে হয়নি সব সমময়ই তো ঘোরার ছিল আমারই তো বরাবরই ছিলো আর বন্ধুটার সঙ্গে করে আমি ওই কারণেই নিয়ে যেতাম

সবারই জীবনের সমস্যা কম বেশি থাকে কিন্তু তার ভিতর দিয়ে ঘুরতে যাওয়ার কথা বললে তো এক কথাই রাজি বরাবরই ছোটো থেকে তো ঘোরাটাই আমি বেশ পছন্দ করি আরও বাইকই করে তিন চার ঘণ্টা দূরে মানেই তো কোনো কোশ্চেনই আসে না ঘুরতে যাওয়ার হথাৎ তা ভিতর দিয়েই বের করে নিতাম সময়